আমার জীবনে এমন একটি সময় গিয়েছে যে সময় আমি কাজ করতাম আর সে কাজের জায়গাতে আমি খুব বড় সমস্যার সমক্ষে সম্মুখীন হয়েছিলাম যেমন ওই কাজের জায়গাতে আমি আমার এক বন্ধুর সাথে কাজ করতাম আর সেই বন্ধুটি ছিল আমার দোকানের মালিক আমি একটি মোবাইল দোকানে কাজ করতাম আর সেই বন্ধুটি আমাকে খুব একটি বড় কাজের অফার দিয়েছিল তাই আমি আমার এক চাকরি আসা সরকারি বেতন ছেড়ে দিয়ে আমি ওই মোবাইল দোকানে কাজ করতাম কারণ ওই সরকারি কাজটির থেকেও আমার ওই মোবাইল দোকানে খুব বেশি রোজগার ছিল তাই আমি ওই মোবাইল দোকানে কাজ করতাম কিন্তু এক দুমাস পর দেখলাম যে সেই বন্ধুটি আমার সাথে খুব বিশ্বাসঘাতকতা করল সে আমার বেতন কমিয়ে দিল আর আমাকে হাফ বেতন দিত কিন্তু সেই মুহূর্তে আমার কিছু করার ছিল না আমি তখন চেয়েছিলাম যে ওর কাজটা ছেড়ে দিয়ে আবার সেই সরকারি চাকরিটা পেতে কিন্তু যে চাকরিটা আমি এক সময় ছেড়ে দিয়েছি সেই চাকরিটা কি আমার আর কি পাওয়া যাবে সেই চাকরিটা আমার আর পাওয়া সম্ভব নয় তাই সেই সময় আমি খুব বড় সমস্যার সম্মুখীন হয়েছিলাম আর সেই সময় আমার খুব টাকার প্রয়োজন ছিল কিন্তু সেই সময় আমি সেই টাকার সমস্যা থেকে কিছুতেই বের হতে পারছিলাম না আমি আমার অনেক বন্ধুবান্ধব অনেক পরিজনের কাছে গিয়েছিলাম যাতে আমি টাকার সাহায্যটা পেতে পারি কিন্তু আমাকে কেউ সেই সময় সাহায্য করেনি আর ওই বন্ধুটি মোবাইল দোকানের বন্ধুটি সে আমাকে কোনো মতেই আমাকে বেশি টাকা দিত না সে সব নিজে সব টাকা নিয়ে নিত আমি যা কাজ করতাম আমাকে প্রচুর কাজ করাতো আমি সারা দিন রাত খেটে কাজ করতাম কিন্তু সে আমাকে খুব কম টাকা দিত কিন্তু এই সমস্যা থেকেও আমি এক দিন পার হয়ে আমি নিজেকে রক্ষা করেছিলাম তাই আমি এক দিন খুব অনেক জায়গা ঘুরে ঘুরে একটা ভালো কাজ জোগাড় করেছিলাম আর সেই বেতনটা ওই মোবাইল দোকানটার মতো প্রথমটার মতো অতটা বেশি না হলেও যতটা দিয়েছিল সেইটা আমার খুব ওই সমস্যার সময় খুব কাজে লেগে গিয়েছিল আর সেই কাজের মালিকটাও এতো ভালো ছিল যে সে আমাকে কিছু অ্যাডভান্স টাকা দিয়েছিল আর সেই টাকাটা থেকে আমি সেই সময় আমি সমস্যা থেকে বেঁচে গিয়েছিলাম আর এইভাবেই আমি আমার সমস্যার দূরীকরণ করেছিলাম